হ্যাঁ অবশ্যই ভ্রমণ করার সময় আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে অনেকবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমি নিজের বাইকে করে ট্র্যাভেল করতে যাই ট্র্যাভেলে বেরোই সেখানে আমি যখন রাত্রিবেলা বাইকে করে ট্র্যাভেলের জন্য বেরিয়ে যাই তখন পুলিশের কাছে অনেকভাবে চেকিংয়ের কারণে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক ছেলে লোকের কাছে আটকা পড়তে হয়েছে যার কারণে অনেক আমরা ভয়ে ভয় পেয়েছি ভয়ে আটকা পড়ে গেছি কিন্তু কখনও থেমে থাকিনি এগিয়ে গেছি তারপরে ট্র্যাভেলের সময় যেইসব জায়গাতে বিশ্রাম নিতে হয় বিশ্রামের জন্য থাকি সেখানে পরিষেবাগুলি খুব জায়গায় সব জায়গায় ভালো থাকে না অনেক জায়গায় খারাপ খাবারের প্রবলেম হয় জলের সমস্যা হয় বিশ্রাম নেওয়ার জায়গায় শোয়ার জায়গা থাকে না ভালোভাবে পাখা থাকে না লাইট থাকে না অনেক কষ্ট হয় আমাদের তারপরে সেই পরিবেশ পরিবেশগুলিতে অনেক সময় যাওয়ার সময় মানে কিছু কিছু সময় অনেক ভালো কিছু পেয়ে যাই আবার কিছু কিছু সময় ভালো কিছু পাই না তারপরেও আমি ট্র্যাভেল করতে পছন্দ করি এবং আমি ট্র্যাভেল করব এগিয়ে যাব